আমি শীতকালে বারোই জানুয়ারি একটি পার্কে যেতে চাই সেটি হচ্ছে আমাদের গ্রাম থেকে পলাশচাবরি হইতে চন্দ্রকোনা রোড অবধি ওই পার্কে আমার ছেলেমেয়েদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে যেতে চাই ওখানে আমি একটি ক্যাব বুক করেছিলাম ফোনের থেকে সেই ক্যাবেতে তখন আমাকে ভাড়া দেখিয়েছিল মাত্র আটশো টাকা কিন্তু ওই ক্যাবটা আমি বুক করে রেখেছি আগে থেকেই এগারোই জানুয়ারি আমরা বিকেল পাঁচটার সময় বেড়াতে যাবো তাই ওই ক্যাবটা আমরা বুক করলাম যথারীতি ওই ক্যাবটা এলো তারপর আমরা ওই জায়গাটা গেলাম বেড়ালাম খুব ভালো লাগলো তারপর আমরা আবার ফেরার সময় সন্ধ্যে আটটা নাগাদ আবার ক্যাব বুক করে বাড়ি ফিরলাম